আমি জল খাবারে চাউ ও রোল এই দুটি বেশিরভাগই বানাই ক্যাপসিক্যাম গাঁজর পেঁয়াজ বাঁধাকপি বিন্স বিট মটরশুঁটি ব্রোকলি প্রথমে চাউটাকে সেদ্ধ করে তারপর গ্যাসে কড়াই বসিয়ে হালকা আঁচ করে এই সবজিগুলি সব ভেজে নিই তারপর চাউ ও সবজি ভালো করে ভেজে তার মধ্যে একটু পেঁয়াজ শশা কেটে স্যালাড আর সস দিয়ে আমরা সবাই পরিবেশন করি